হ্যালো হ্যাঁ গুড ইভিনিং স্যার

হ্যাঁ তো বলছি স্যার আপনি স্টার শ্যু হাউস থেকে বলছেন ও তা স্যার বলছি এখন আপনার শো রুমে কোন কোন ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে শ্যু মানে এই জুতো তো ধরুন পরার জন্যই হয় তো আমি পরবো ওই জুতো আপনি মানে শ্যু আমি ধরুন মেইনলি ইয়ে আপনার ওই যে অফিস পারপাসে ইউজ হবে এই রকমই ইউজ আর কি ওই দশটা টু নটা যেমন আমার অফিস থাকে একটু ক্যাজুয়াল টাইপের মানে ফর্ম্যাল শ্যু দরকার আমার এই ধরুন শ্রীলেদার্স বা ধরুন আরও যে সমস্ত অজন্তা খাদিম বড়ো

ক্যাম্পাস শ্যু আচ্ছা এগুলোর মধ্যে তালে ক্যাজুয়েলটা নিলে বেশি বেটার হবে না ফর্মালের থেকে আচ্ছা নাইকের কেমন কেমন রেঞ্জের আছে বলুন তো একটু এগারো হাজার থেকে শুরু আচ্ছা আর যদি আমি ইয়ের নিই ওই রিবকটা ও আর ওই শ্রীলেদার্স ও শ্রীলেদার্সটা আপনার ওই পাঁচের মধ্যে আসবে না পাঁচ ছয়ের মধ্যে নেই এরকম কিছু দেখুন দেখুন থাকবে থাকবে আমার কিছু ফেন্ড এনেছে দেখলাম ওই র্যাঞ্জেই আছে ও বেশ তাহলে ঠিক আছে আর ওই যে অজন্তার কালেকশন এখন কেমন আছে বলুন তো ও ভালো আছে আচ্ছা তো এই অজন্তা আর খাদিমসের মধ্যে কোনটা বেটার হবে বলুন তো একটু মডেলটা ভালোভাবে দেখে একটু অজন্তা আঁ ঠিক আছে স্যার আর বলছি স্যার স্লিপারস কীরকম আছে আ আপনার কাছে এখন কালেকশন কোন কোন ব্র্যান্ড স্লিপার খাদিম আচ্ছা ওই এ এ অ্যাডিডাসটা নেই কো কী বিকে হ্যাঁ হ্যাঁ বিকেসি তো লোকাল মার্কেট চলে ভালো হ্যাঁ হ্যাঁ পরি পরি ও ঠিক আছে ও ঠিক আছে তালে বিকেসি প্যারাগন সবই আছে তো আপনার কাছে ও তো কতখণ দোকান খোলা থাকবে আপনার

হ্যালো হ্যাঁ স্যার বলছি আপনার দোকান কতক্ষণ খোলা থাকবে আও ঠিক আছে তালে স্যার আমি ওই সন্ধ্যা সাতটা নাগাদ আপনার দোকানে যাব ঠিক আছে স্যার